আমি ছোটোবেলা থেকেই গান শুনতে খুবই ভালোবাসি আমার আমি ছোটোবেলা থেকেই আমাকে গানে ভর্তি করানো হয়েছিলো আমি রবীন্দ্রসংগীত আগে শিখতাম কিন্তু রবীন্দ্রসংগীত শেখার সময় হচ্ছে আমার আমি ভাব রাগ অভিনয় এগুলো সবই বুঝতে পারতাম আস্তে আস্তে আমি রিয়েলিটি শোগুলো দেখতে থাকি আমার টিভিতে টিভিতে যা যা শো হয় সেইগুলো দেখতে আমি ভালোবাসি ওইগুলো দেখতাম দেখতে দেখতে আসলেই তারপরে প পরীক্ষা এই পড়াশোনা এই সব চাপে আমি আর গানটা শেখা হয় নি তারপরে আর আর ভালো লাগছিলো না আর পরীক্ষা এত চাপ ছিলো আমি মা মোটামোটি আর শিখতে পারছিলাম না খুব চাপ হয়ে যাচ্ছিলো আমার পক্ষে তার জন্য আমি হচ্ছে ওই গান ওই রিয়ালিটি শোতে যেটা দেখতাম সেটাই সেটাই দেখে দেখে মোটামোটি বুঝতে পারতাম এই এই এত কিছু তো গান আমার খুবই ভালো লাগে প্রথম থেকে তো তারপরে আমাদের সঙ্গীত বাংলা হতো সঙ্গীত বাংলা নাইন এক্স এম এই সব চ্যানেলে আমি গানগুলো দেখতাম তারপর জি বাংলা সারেগামাপা হতো এগুলিতে যারা যারা গান করতো তাদেরকে আমি গানগুলো বুঝতে পারতাম সুন্দরভাবে তারা খুব সুন্দর সত্যি তারা খুব সুন্দর গানের মাধ্যমে তারা রাগ অভিনয় সব প্রকাশ করতো হ্যাঁ গানের মাধ্যমে অনেক রাগ অভিনয় অনেক কিছু প্রকাশ করা যায় গানই তো একটা মাধ্যম যেটা সঙ্গীতই একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা চোখের জল রাগ অভিনয় তারপরে আরও অনেক গান সব কিছু আমরা মা প্রকাশ করতে পারি সঙ্গীত একমাত্র মাধ্যম যার মধ্যে আমরা চোখের জল পড়ে যেতে পারে গানের মধ্য দিয়ে একদম চোখের জল পড়ে যেতে পারে এমন এখ একটা গান বানাই গানের মাধ্যমেই হয়তো চোখে জল পড়ে যেতে পারে